আমি আজ সকালে স্টার রেস্তোরা নামক একটি হোটেলে কিছু বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা আমাকে রাত্রেবেলা ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমার কিছু কাজ থাকার কারণে আজকে বিকেলের মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে আমি বাড়িতে থাকবো না তাই সেই অর্ডারটা শুধু শুধু নষ্ট হবে তাই আমি এই অর্ডারটি ক্যানসেল করতে চাই